আমার প্রিয় লেখিকা হলো আশাপূর্ণা দেবী আমি আশাপূর্ণা দেবীর বেশ কিছু বই পড়েছি আমার ভীষণ ভালো লাগে ওনার বাস্তব বা বাস্তব জিনিসগুলোকে উনি এত সুন্দরভাবে ফুটিয়ে তোলে বা প্রত্যেকটা জিনিসকে এত পুঙ্খানুপুঙ্খ মানুষের সামনে মনে হয় যেন চোখের সামনে প্রত্যেকটার প্রত্যেকটা পরিস্থিতিকে এমন ভাবে ফুটিয়ে তোলে যে সেটা যেন সে উপলব্ধি করতে পারে প্রত্যেকটা পাঠকের মন ছুঁয়ে যায় ইভেন আমারও ভীষণ ভালো লাগে ওনার লেখা লেখার মাধ্যমে আমার জীবনের অনেক অংশ অনেকই অনেক পরিস্থিতি আমি খুব পুঙ্খানুপুঙ্খভাবে ফিল করতে পেরেছি ওনার লেখার মাধ্যমে বা ওনার সেই বাস্তব তুলে ও বাস্তব পরিস্থিতিটাকে এত সুন্দরভাবে তুলে ধরে যে সেটার মাধ্যমে আমি আমার নিজের জীবনেও অনেক পরিস্থিতিকে কি বলবো সাহায্য পেয়েছি বা আমার অনেক পরিস্থিতির সমাধান আমি খুঁজে পেয়েছি ওনার লেখার মধ্যে দিয়ে তাছাড়া প্রত্যেকটা লেখার মধ্যে উনি ওনার লেখার দক্ষতা বা ওনার যে বা প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা স্তরের মানুষের প্রত্যেকটা বয়সের মানুষের লেখার পড়ে ভালো লাগার মতো ভালো লাগার মতো উনি যে লেখেন সেই লেখার প্রশংসা করতেই হয় আর প্রশংসা করতেই হয় এর জন্যই আমার এই লেখিকার অনেক অনেক পছন্দের